আমি অনেক রকম প্রক্রিয়ায় গাছ উৎপাদন করেছি অনেক রকম অনেক রকম প্রক্রিয়ার গাছ উৎপাদন করার ফলে অনেক রকম শিক্ষাও হয়েছে যেমন আমি বীজ থেকে মানে বীজ থেকে বীজ রোপণ করে আমি যে গাছ উৎপাদন করেছি আবার যেমন হচ্ছে গাছের ডাল থেকেও গাছ উৎপাদন করা হয়েছে গাছের গাছের মূল মূল থেকেও গাছ উৎপাদন করা হয়েছে অনেক রকম প্রক্রিয়ায়ই আমি গাছ উৎপাদন করেছি আমি আমার বাড়ির কাছে একটা সুন্দর গার্ডেন তৈরি করেছি এর ফলে এখনও আমি গাছ উৎপাদন করছি আর ভবিষ্যতেও করব গাছ পুতোদন উৎপাদন এবং গাছের যে গাছের কাটিং করে যেমন হচ্ছে কলমের চারাও আমি অনেক রকম অনেক রকমভাবে উৎপাদন করেছি কারু কলমের চারা এবং কলমের চারা থেকেও আমি কয়েকশো গাছ উৎপাদন করার করেছি এবং এই গাছের যে গাছের কাটিং কাটিংও অনেক রকম প্রক্রিয়ায় করা হয়েছে এইটুকুই শিখেছি যে গাছ উৎপাদন করার অনেক রকম পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি কিছুটা পালন করেছি আর সামনের দিনেও আরও চেষ্টা করছি আরও ভালোভাবেও গাছ উৎপাদন করব